শিল্পী এবং তার শিল্পকে প্রকাশ ঘটানোর জন্য প্রযুক্তি এবং অনলাইন মাধ্যম এখন একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় হাতিয়ার এখানে শিল্পীরা নিজেদের পছন্দের শিল্প বা নিজেদের ব্যক্তিকেন্দ্রিক যে শিল্প সেই শিল্পের প্রকাশ ঘটাচ্ছে তার ফলে মানুষজন তাদের শিল্প সম্বন্ধে জানতে পারছেন দেখতে পারছেন যেমন বিভিন্ন ধরনের আঁকা লেখা ফোটোগ্রাফি নৃত্য পরিবেশন গান গাওয়া গিটার বাজানো যে কোনও ধরনের শিল্পকেই মানুষজন অনলাইন মাধ্যমে তুলে ধরছেন শিল্পীরা তাদের তাদের নিজেদের শিল্পকে চেষ্টা করছেন মানুষের মধ্যে জানা প্রকাশ করার বা জানানোর এতে করে মানে সমাজ মাধ্যম অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে যার ফলে শিল্পীরাও তাদের অনুসরণকারীদের থেকে বিভিন্ন ধরনের বার্তা পাচ্ছেন তাদের কমেন্ট পাচ্ছেন ফিডব্যাক পাচ্ছেন যার ফলে কি হচ্ছে শিল্পীদের মধ্যে কিন্তু আগ্রহ বাড়ছে এবং তারা কিন্তু উৎসাহিত হচ্ছেন এর ফলে কিন্তু বর্তমানে শিল্প এবং শিল্পীদের পরিসর অনেক বেড়ে গেছে এটা প্রযুক্তিরই সাহায্য ছাড়া সম্ভব নয় এবং এটা পরবর্তীতে কিন্তু আমাদেরকে একটি বড় পরিসর খুলে দিয়েছে শিল্পীদের কাছে তাই শিল্প এবং শিল্পী দুজনের কাছেই মানে দুটোর ক্ষেত্রেই প্রযুক্তি অত্যন্ত মানে অবদান তাদের কাছে অনস্বীকার্য